হ্যালো এটা কি মা দুর্গা এজেন্সি আমি চন্দ্রকোনা টাউন থেকে বলছিলাম আমি একটা ক্যাব বুক করতে চাই এই দীঘা ঘুরতে যাওয়ার জন্য যদি আমি চারজনের সিট নিই তাহলে কিরকম ভাড়া পড়বে আর যদি আমি ছজনের সিট নিই তাহলে কি রকম ভাড়া পড়বে